আমি গত পরশু দিন আপনাদের গুপ্তা ইলেকট্রনিক্স থেকে যে স্মার্ট ওয়াচটি কালেক্ট করেছিলাম সেটি অতীব জঘন্য তার ব্যাটারি একদম থাকছে না মাঝে মধ্যে পাওয়ার শাট ডাউন করছে এবং সেটি মাঝে মধ্যে গরম হয়ে যাচ্ছে আমি এটি ফেরত দিতে চাই